আমাদের গ্রামের অ্যাম্বুলেন্সের যোগাযোগ ব্যবস্থা এতোটাই খারাপ যে বলার মতো না রাস্তা তো একেই খারাপ তার ওপর অ্যাম্বুলেন্সেরও ঠিকঠাক ঠিক নেই যখন কোন গর্ভবতী মহিলার যন্ত্রণা ওঠে তখন তাকে ঠিক সময়ে তো হসপিটাল নিয়ে পৌঁছনো যায়ই না তার জন্য যে একটা অ্যাম্বুলেন্স ডাকবো তারও উপায় নেই অ্যাম্বুলেন্স ডাকলে সে এতক্ষণে পৌঁছবে যতক্ষণ করতে টাইম শেষ হয়ে যাবে প্রায় তাকে সেইজন্য তাড়াহুড়োর মধ্যে করে সাইকেল রিক্সা ট্রলি ইত্যাদির মধ্যে তাড়াহুড়ো করে নিয়ে যেতে হয় গ্রামীণ হসপিটালে অ্যাম্বুলেন্স যোগাযোগ ব্যবস্থা এতোটাই খারাপ যখন কোন বয়স্ক রোগীর হার্ট অ্যাটাক আসে তখন তাকে অ্যাম্বুলেন্স পাওয়া যায়না অ্যাম্বুলেন্সের জন্য অনেক রোগী মারাও যায়